বলছি আপনি কি সার দোকান থেকে বলছেন হ্যাঁ বলছি আপনাদের দোকানে সব রকমের সার অ্যাভেলেবল রয়েছে তো না কি আমি আলু চাষটা করব ভাবছি আর কি আলু চাষের জন্য যে সমস্ত সারগুলো লাগে সবগুলো পাওয়া যাবে তো কী রকম কী দাম আছে সারগুলোর তো সব সারগুলোই কি দিতে হবে না একটা দুটো দিলেই চলবে হ্যাঁ হ্যাঁ আর ওই হ্যাঁ সে তো অবশ্যই লাগবেই আর হচ্ছে তার সাথে যে কীটনাশক ওষুধগুলো লাগে জমিতে ধসা টসা লাগলে সেগুলো কি আপনার দোকান থেকে পাওয়া যাবে লাগবে বলতে চাষবাসের তাহলে সমস্ত মালটাই আপনার কাছ থেকেই নিয়ে নিতাম একদম অন্য কোথাও আমাকে যেতে হতো না ওই জন্যই জেনে নিচ্ছি আর কি সব ব্যাপারটা যদি সব কিছু আপনার কাছে যদি পাওয়া যায় তাহলে তো আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নেই আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নেব তো আজকে যদি যাই আপনি কি সারটা আমাকে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি নিয়েই একটা গাড়ি নিয়ে গেলেই হয়ে যাবে ঠিক আছে আর আপনার মাল স্টকে আছে তো পুরোপুরি সে তো অবশ্যই ক্যাশে তো অবশ্যই ধার বাকি করতে গেলে এখন সময়ের সাথে সাথে টাকাও বেড়ে যাবে তার থেকে ক্যাশই ভালো হুম ঠিক আছে হুম